সরকারি প্রকল্পগুলি হল শিক্ষাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প এটি থেকে আমরা অনেকভাবে উপকৃত হই যেমন কন্যাশ্রী থেকে আমরা তেরো বছর বয়স থেকে কন্যাশ্রী প্রকল্প পাই তো এখান থেকে আমাদের স্কুলের যাবতীয় খরচ আমরা নিজেরা চালাতে পারি যেমন খাতা পেন পেনসিল সমস্ত কিছু আমরা এই টাকা দিয়েই নিতে পারি এবং আঠেরো বছর বয়স হলে এখান থেকে আমরা পঁচিশ হাজার টাকা পাই পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাই সেখান থেকে কলেজের সমস্ত খরচ আমরা চালাতে পারি পড়াশোনার ক্ষেত্রে আমাদের খুবই উপকার হয় এই প্রকল্প থেকে